হ্যাঁ বলছি বলুন হ্যাঁ বলুন হ্যাঁ অবশ্যই আমি ফটোগ্রাফার আচ্ছা আচ্ছা আচ্ছা

অবশ্যই অবশ্যই হ্যাঁ আপনি আপনি কতক্ষণে কতক্ষণের জন্য ক্যামেরা ভাড়া করতে চান একটু বলবেন না আমার তো ওয়েডিংয়ে বেশি ব্যবহার হয় ওয়েডিং অন্নপ্রাশন বা নানান অনুষ্ঠানে বেশি ব্যবহৃত হয় আপনি যদি স্টিল ফটো তোলার চেষ্টা করেন বা ফটো শ্যুট করার চেষ্টা করেন সেখানে আমার তিন হাজার টাকা বাজেট রয়েছে হ্যাঁ বুঝতে পারছি আপনি কতক্ষণের জন্য ক্যামেরাটা ভাড়া রাখবেন সেটা বলুন তার মতো আপনি আমি রেট বলব না না আপনি আপনি যদি যদি একদিন সময় রাখেন তাহলে আমারও রেট পাঁচ হাজার টাকা ম্যাম না অসুবিধা নেই আপনি অন্য কারও কাছে দেখতে পারেন অসুবিধা নেই আমার অসুবিধা নেই কিন্তু আপনি যদি একদিনের হ্যাঁ বলুন হ্যাঁ বুঝতে পারছি ম্যাম হ্যাঁ অবশ্যই বুঝতে পারছি ম্যাম আপনি না আপনার মেইনলি আপনাকে তো টাইমটা বলতে হবে আপনি কতক্ষণ ছবিটা মানে ক্যামেরাটা আমার রাখবেন কতক্ষণ ক্ষণ তিন ঘণ্টা দু ঘণ্টা এক ঘণ্টা আপনার তো একটা টাইম মেনটেন করতে হবে না আমার তো একটা ক্যামেরার টাইমে আছে সেই টাইমটা আপনি একটা বলুন কী তিন ঘণ্টা টাইম লাগবে কী দু ঘণ্টা লাগবে কী সারাদিন আপনি ক্যামেরাটা বুকিংয়ে রাখতে চান আমার তো সেরকমভাবে অন্য ভাড়া ধরতে হবে না আপনি বলুন একটা টাইম বলুন সেই অনুযায়ী আমি আপনাকে একটা রেট বলে দেবো অসুবিধা হবে না বুঝতে পারছি ম্যাম বুঝতে পারছি আপনি তিন ঘণ্টা ভাড়া রাখতে চান পাঁচ ঘণ্টা ভাড়া রাখতে চান একটা টাইম বলুন না অ্যাপ্রক্স একটা টাইম বলুন দু মিনিট মিনিট এক ঘণ্টা এপাশ ওপাশ কোনো ব্যাপার নয় আমার কাছে আপনি একটা টাইম বলুন এক ঘণ্টা হ্যাঁ ম্যাম অ্যাঁ এক ঘণ্টা এক ঘণ্টার জন্য আপনার দু হাজার টাকা পড়বে ম্যাম হ্যাঁ দু হাজার টাকা পড়বে ম্যাম আপনি কি রাজি আছেন তাহলে বলুন আমি না অসুবিধা নেই দেখেশুনে করে দেওয়া যাবে আমি একটা অ্যাপ্রক্স রেট বলেছি ম্যাম আপনি আপনার দেখব কী ব্যাপারের কী কতক্ষণ কী ক্যামেরার টাইম লাগছে দু হাজার টাকাটা একটা অ্যাপ্রক্স বলা রয়েছে আপনি যদি বলেন কিছু কমিয়ে দেবেন দুশো পাঁচশো কমিয়ে দেবেন অসুবিধা নেই তাহলে আপনার অ্যাড্রেসটা বলুন কোথায় গিয়ে ছবিটা তুলব একটু জায়গাটা বলুন আপনি পার্কে উঠতে চান কি বাড়িতে উঠতে চান সেটা বলুন আচ্ছা আপনি লোকেশান লোকেশান আমাকে পাঠিয়ে দেবেন অসুবিধা নেই লোকেশান পাঠিয়ে দেবেন আমার একজন ছেলে যাবে আমি নিজে যাব না আমার একজন ছেলে যাবে সে খাওয়া দাওয়া করবে আপনাদের বাড়িতে

হ্যাঁ ফটো ফটো আপনি স্টিল ফটো নিতে চান না ফটো কীভাবে নিতে চান ফ্রেম করে নিতে চান ম্যাম আমার ভাড়া বাদ দিয়ে ফ্রেমের আলাদা এক্সট্রা টাকা লাগবে ম্যাম এটা কিছু করার নেই ঠিক আছে ম্যাম আপনি রাজি আছেন ঠিক আছে